আমার ছোটবেলাকার সবচেয়ে প্রিয় স্মৃতি যদি বলতে হয় তাহলে বলতে হয় যে ছোটবেলায় আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমাদের বাড়ির পাশে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবে কিন্তু আমরা ছোটবেলা থেকেই খেলতাম সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার যে সব আমার বয়সী ছেলে মেয়েরা আসত সবার সাথে ভীষণ আনন্দ করে খেলতাম এ ছাড়া আমাদের ক্লাবে কিন্তু প্রতিনিয়ত ক্লাবটাকে মেন্টেন করা হতো মানে বিভিন্ন ধরনের পিটি প্যারেড বিভিন্ন ধরনের যোগাসন নাচ গান আবৃত্তি ডান্ডিয়া খেলা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক দিক থেকে পরিচালনা করা হতো আমরা সেই সব খেলাগুলোতে বা সেই সব অনুষ্ঠানগুলোতে এগিয়ে যেতাম করতাম সেই যে স্মৃতিগুলো ছোটবেলার সেগুলো কিন্তু কক্ষনো ভোলার নয় আমরা বিকেল চারটে বাজলেই কিন্তু যখনই ওই ড্রাম বা ব্র্যান্ডের শব্দটি পেতাম যদি শুয়েও থাকতাম গ্রীষ্মকালে দুপুর বেলা তবুও কিন্তু সেই সব শব্দ কানে বাজলেই কিন্তু ছুটে গিয়ে ক্লাবে গিয়ে উপস্থিত হতাম সেখানে কিন্তু যে বড় দাদারা আমাদের শেখাতেন তারা কিন্তু আমরা ভুল করলে আমাদের বেতের লাঠি দিয়ে মারতেনও কিন্তু তবুও আমাদের সেখানে যাওয়ার আগ্রহের কথা আপনাদেরকে বলার নয় ভীষন আগ্রহী ছিলাম ভীষণ আকর্ষণ ছিল আমাদের সেই বিষয়টার উপরে সেখানে বিভিন্ন ধরনের আগুন পিটি হতো লাইট পিটি হতো প্যারেড হতো ড্রিল হতো ড্রাম হতো আমরা ডান্ডিয়া নাচ করতাম হ্যাঁ ডান্ডিয়া নাচ করতাম লেহেঙ্গা পড়ে ভীষণ সুন্দর সুন্দর সেজে ছোট ছোট ভাইবোনেরা সবার সাথে মিলে নাচ গান আবৃত্তি সব ধরনের অনুষ্ঠানে আমরা কিন্তু যুক্ত থাকতাম সেই যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আমি কোনদিন ভুলতে পারব না সেই স্মৃতিগুলোকে আমরা এখন মনে পড়ে এখন যখন ওই রাস্তার পাশ দিয়ে পেরিয়ে যাই ক্লাবে যখন দেখি যে ছোট ভাইবোনেরা খেলছে তখন আমার সেই নিজের কথাগুলো কিন্তু মনে পড়ে এবং মনে পড়ে যে আমরা সেই সময় কী করতাম সেই যে গ্রীষ্মকালে দুপুরবেলায় অন্যের বাড়িতে আম চুরি করে খাওয়ার যে আনন্দ তা হয়তো যারা আম চুরি করে খেয়েছে একমাত্র তারাই জানে আম চুরি পেয়ারা চুরি ফুল চুরি এই রকম ছোট ছোট যে জিনিসগুলো আমরা করে এসেছি এবং ফেলে এসেছি সেগুলো কিন্তু সারা জীবন আমাদেরকে নাড়া দিয়ে যাবে